আমার জায়গায় আমার এলাকায় লাইব্রেরি রয়েছে এবং আমি বই পড়তে পছন্দ করি আমি গল্পের বই পড়তে পছন্দ করি যেমন আমি পড়েছি পথের পাঁচালি পড়েছি চোখের বালি পড়েছি পড়েছি পড়েছি আরও অনেক ভূতের গল্পের বই পড়েছি ভূতের বই ভূতের গল্পের কোনো বই এরকম পড়েছি আমার বাড়ির পাশাপাশি বলতে আমার বাড়ির থেকে এক কিলোমিটারের মধ্যেই আমাদের স্কুল রয়েছে তো স্কুলের লাইব্রেরি রয়েছে তারপর আমাদের বাড়ির আশেপাশে এলাকাতেও লাইব্রেরি রয়েছে দু চারটা তো সেখানে গিয়ে আমি মাঝেমধ্যেই গল্পের বই নিই গল্পের বই পড়ি আমার গল্পের বই পড়তেই বেশি ভালো লাগে তো গল্পের বই পড়লে মানে মন ভালো রাখার জন্য টাইম কাটানোর জন্য গল্পের বই পড়ে আমার বেশ ভালোই লাগে